হ্যাঁ আমি কলের জল পাই এখানে কলের জল আমাদের বাড়িতে টি আমাদের বাড়িতেও টিউবওয়েল আছে বাড়িতে টিউবওয়েল আছে আমরা আমরা তো কলের জলই খাই আবার কখনও কখনও কেনা জলও ড্রামে করে ড্রামে করে আনে ড্রামে করে ভর্তি করে আনে ওই কেনা জলও খাই আবার রাস্তাঘাটেও টাইম কল থাকে ওখানে ওখান থেকেও জল নিয়ে আসি আরও আর আমাদের বাড়িতে সমস্ত কাজ তো কলের জলেই হয় কলের জলেই হয় আর আমাদের কলের জল আমাদের বাড়ির আশেপাশের মানুষ এসে আমাদের বাড়ির আশেপাশের মানুষই এসে কাজ করে আর কলের জল আর তারাও কলের জল নিয়ে যায় তারাও কলের জল খায় হ্যাঁ হ্যাঁ পাই আমরা স আমরা সব কাজই সব কাজই পাই আর জল পরিষ্কার আমাদের কলের জলই পরিষ্কার হয় কারণ কলের জল কারণ কলের জল আমরা সবাই কলের জল আমরা খাই আমাদের বাড়িতে আমাদের বাড়িতে আমাদের আমাদের কলের জলে আমাদের বাড়িতে আর সবাই সবাই আমাদের কলে আসে সে সবাই কাজ করে কলের জল সবাই নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে খায় আমাদের কলের জল পরিষ্কার পুরো জল খুব সুন্দর আর আর কেনা জল আর যে কেনা জল ওই কেনা ওই কেনা জলটাও পরিষ্কার ওই কেনা জলটাও আমরা খাই আমরা সব কেনা জল খাই বাড়ির জলও বাড়ির জল বাড়ির জলটাও খাই আর কেনা জল আর কেনা জলে কোনো কাজ করি কেন কেনা জলে শুধু আমরা খাই আর আর আর রাস্তায় রাস্তায় টিউবওয়েল বসানো আছে ওখান থেকেও মানুষের কলে জল নিয়ে যায় ওখান থেকেও মানুষকে কলে জল নিয়ে যায় আবার কারো আর আর আমাদের এখানে প্রত্যেকেই সবার বাড়িতে সবার বাড়িতে কলের জল আছে সবার বাড়ি কলের জল পরিষ্কার আর সবাই কলের জল খায় আর সবাই কেনা জল খায় সবাই তো কেনা জল খায় না তাই সবাই কেনা জল খায় না আর তাই সবাই কেনা জল খায় না তাই কেউ কেউ কলের জলও খায় কেউ কেউ কলের জল পছন্দ করে কেউ কেউ কেনা জলও পছন্দ করে তাই যে যা কলের জল খায় যে যে কলের জল খায় সে কলের জল কলের কল থেকে জল নিয়ে গিয়ে খায় সেই কলের জল আমাদের এখানে স সব কলের জলই পরিষ্কার আর কেনা জল আর কেনা জলও পরিষ্কার